রান্নার সম করার সময় আমি সাধারণত লোহার কড়াই আগে ব্যবহার করতাম কিন্তু লোহার কড়াই এখনকার দিনে কেউ ব্যবহার করে না সেই জন্য আমি নন স্টিকের জিনিসই এখন ব্যবহার করি নন স্টিকের জিনিসে রান্না খুব তাতাড়ি হয় এবং তেল কম লাগে এবং প্রত্যেকটি রান্নায় পুড়ে যাওয়ার চান্স কম থাকে সেই জন্য এটি খুব ভালো এবং এখন আমি প্রায় সাত আট বছর ধরে নন স্টিকের কুকার নন স্টিকের তাওয়া ফ্রাইং প্যান এইগুলোই ব্যবহার করছি